আমার মতামত এই বিষয় হলো আমি যেহেতু নিজেও ছোটোবেলায় আঁকা শিখেছি তো সেই আঁকার সাহায্যের জন্য এখন স্কুলে যে সমস্ত ড্রয়িং বা কমপ্লেক্স যে সমস্ত আঁকাঝোঁকা থাকে সেগুলো আমি খুব ভালোভাবেই করতে পারছি তো একভাবে এটা একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি সারাদিন মোবাইল নিয়ে বাচ্চারা যখন বসে থাকে যেটা এখনকার সময় বেশি হচ্ছে সেই তুলনায় যদি কিছু সময় যে কোনো রকমের ফিজিক্যাল অ্যাক্টিভিটি সে আঁকা ছোকা না হয়ে যদি দৌড়ানো বা কোনো রকমের স্পোর্টসও হয় তো খুবই ভালো হয় সেই হিসাবে আমার মনে হয় যে আঁকা ঝোঁকাটা বা ড্রয়িং ইন পার্টিকুলার পেন্টিং যেটাকে আমরা বলি সেটা খুবই ভালো হয় আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে হচ্ছে আমি নিজে ওয়াটার কালার থেকে নিয়ে নর্মাল পেন্টিং বা ড্রয়িং যেটা হয় সমস্তটাই শিখেছিলাম যেটা আমার জন্য খুবই বেনিফিশিয়াল হয়েছিলো আর সেই জন্যই আমার মনে হয় যে ড্রয়িংটা একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি আর কারুর মাইন্ডসেট ডেভেলপমেন্ট করার জন্য বা নিজেকে কিছু নতুন শেখার জন্য খুবই ভালো